এই যে পুরনো পয়সাগুলো আমি গচ্ছিত রেখেছি এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে এখন পাঁচ টাকার যে কয়েন উঠেছে ওতে দেখা যাচ্ছে এক একটা ওই কি বেশ কিছু কয়েন পেলে তার মধ্যে দেখা যায় একটা দুটো ওই সন্তোষী মায়ের ছবি আছে ওই সন্তোষী মায়ের ছবি পাঁচ টাকার যে কয়েনটা সেটা কিন্তু আমি ছাড়তে নারাজ সেটাকে আমি অন্য জায়গায় সরিয়ে রেখেছি আমার যতই অভাব আসুক না কেন সেই সন্তোষী মায়ের ছবিটাকে আমি সেই পাঁচ টাকার কয়েনটা ছাড়ব না আমি এইগুলোকে একটু ভালোবাসি যে এইগুলো থাকলে আমি পাঁচজনকে দেখাতে পারব এই আমার জামাই মেয়ে আসে নাতিপুতি আসে তাদেরকে বলি দেখ এই সন্তোষী মায়ের ছবিটা এসেছে একে আমি ছাড়ি না একে আমি গচ্ছিত করে রেখে দিয়েছি বা একে এই আমি ঠাকুর ঘরেই তাকে রেখেছি যে সন্তোষী মায়ের ধরুন ওটা আমার একটা মাটির মূর্তি তাহলে আমি ওকে বাজি বাইরে করতে পারছি না কিন্তু আমি যেদিন জানব যে এটা অচল চলতি পয়সা তাহলে সেদিন তো আবার হয়তো পকেটের থেকে বেরিয়ে যাবে বাজারে চলে যাবে যার জন্যে ওকে আমি ঠাকুর ঘরেই রেখেছি সেখানে সন্ধে বাতি দেখাই সেখানেই রাখি এই পর্যন্ত